হ্যাঁ তুই কোথায় এখন ও ও তুই পড়া থেকে বেরিয়েছিস আচ্ছা কারেন্ট অফ হয়ে গেছে তো তার জন্য তোকে ফোন করলাম যা হ্যাঁ কারেন্ট আস্তে আস্তে আসিস কারেন্টের যা যাচ্ছে কারেন্ট বারবার কারেন্ট যাচ্ছে আজকে সারা দিনে কতবার কারেন্ট গেলো তাই তুই সাবধানে আসবি আর আমি গেটের সামনে দাঁড়াচ্ছি সামনে নাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই একা একা আসছিস নাকি কেউ আছে বন্ধুরা সবাই আছে ও ঠিক আছে সাবধানে নাহলে সাইকেল চালাতে হবে না হেঁটে হেঁটে আসিস আচ্ছা ঠিক আছে